হ্যাঁ বলছি কাতলা মাছ আপনি কতো করে বিক্রি করছেন সাইজ অনুযায়ী না এই এগুলো এগুলো কতো এ মাছের দাম এতো দিন দিন বেড়ে যাচ্ছে কেন আমরা কি মাছ কিনে বাজারে বিক্রি করতে পারি না তো এ তো তা আমাদের একটু কম সম করে যদি আপনারা না দেন তাহলে আমরা বাজারে নিয়ে তো খ বিক্রি করবো কী করে খুচরো বিক্রি করি আপনারা পাইকিরি দাম ধরে একটু যদি আমাদের দিকে না দেখেন তালে আমরা বা বাজারে বিক্রি করবো কী করে বলেন একটু কম সম করে যাই হোক

তো সেই দেখুন তাহলে আমি কি নেবো আমার আমার তো ডেলি বাজারে আমি খুজরো বিক্রি করি আমাদের কাছ থেকে একটু কম সম করে নেন কিছু তো ঠিক আছে তাহলে ম্যাম আমাদের নিয়ে যেতে হবে তো আমরা দেখুন তা তিরিশ কেজি মতো নেবো